হ্যাঁ আমি একটা মাছ পেয়েছিলাম আমাদের পুকুরে সেটা পাঁচ কেজি ওজনের ছিল যেটা আমি কোনো দিন আশা করিনি একদিন জাল পেতে পেতে হঠাৎ অনেকক্ষণ থেকে জাল পাতছি পেতে পেতে অনেক মাছই পাচ্ছিলাম পেতে পেতে আশা করিনি একটা মুরো ছিল যার কেমন মেরে মুরোটার জন্য বেঁধে গিয়েছিল যার জন্য আমি জলের তলায় গিয়ে ডুব মেরে সেটাকে সরিয়ে আস্তে আস্তে দিয়েছিলাম যার জন্য মাছটা ছিল কিন্তু ডাঙায় তোলা তুলব এমন তার আগেই মাছটা বেরিয়ে যাবে কিন্তু জাল বেঁধে আঙুলে করে ধরে তুলেছিলাম কিন্তু মাছটাই এত বড় ছিল যে আঙুলে করে ডাঙার উপর তুলতে আন্তত আর একজনকে ডাকতে হয়েছিল যে এত্ত জোরে ধাক্কা মারছিল সে মাছটা তুলে সেই মাছটাই বাড়ি এনেছিলাম এনে অনেকেই কেনার জন্যে এসেছিল কিন্তু সেই মাছটা আর বিক্রি করিনি আমার জীবনের সেরা মাছ ছিল সেটাই পাঁচ কেজি ওজন হয়েছিল পাঁচ কেজির একটু বেশি হবে মাছটা পেয়ে খুবই আনন্দ হয়েছিল খেতেও খুবই সুস্বাদু মাছটা এত স্বাদ লেগেছিল যে সেটা বলে বা ব্যাখ্যা করে শেষ করা যাবে না